দাদা আমি মনীষা মুখার্জি বলছি আমি আপনার উবের বুক করেছি অনেকক্ষণ ধরে আপনি বলছেন আমি আসছি আসছি কিন্তু আপনি এখনও এসে পৌঁছাননি দাদা আমাকে আর্জেন্টলি কোথাও যেতে হবে বলেই আমি আপনার বুকিংটা করেছি আপনি অনেকক্ষণ ধরেই আমি দেখতে পাচ্ছি অ্যাপে একই জায়াগায় দাঁড়িয়ে আছেন কিন্তু আমাকে বলছেন আপনি আসছেন আসছেন আপনি আসবেন নাকি আসবেন না সেটা আমাকে পরিষ্কার জানান আমি নাহলে আপনাকে ক্যান্সেল করে অন্য ক্যাব বুক করব নাহলে আপনি তাড়াতাড়ি করে আসুন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনি কোথায় আসবেন এবং কখন আসবেন সেটা একটু আমাকে জানান দয়া করে নাহলে আমি অন্য ড্রাইভার বুক করব কারণ আমার যেখানে যাওয়ার কথা সেখানেই যাওয়ার জন্য আমার অনেক দেরি এমনিতেই হয়ে গেছে আর আমি দেরি করতে পারছি না নাহলে আপনি আমি আপনার সংস্থার সাথে কথা বলতে বাধ্য হব যদি আপনি আমাকে এরকম করে হেনস্তা করেন